আমি অনলাইনে অর্ডার করেছিলাম সন্ধে আটটার সময় খাওয়ার জন্য অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর রুমালি রুটি ওই অর্ডারটা নিয়েছে যথাসময়ে কিন্তু দেওয়ার সময় ছিল আটটা কিন্তু এতটাই অতিক্রম করে গেছে যে সেটা আটটা থেকে একবারে প্রায় দশটা বেজে গেছে তখন ডেলিভারি বয় আমার কাছে এসে বলছে কিন্তু আমি ওই ডেলিভারি বিক্রেতাকে বলেছি যে এত দেরি হচ্ছে কেন তখন ওই ডেলিভারি বয় আমাকে কিছুই বলছিলো না তখন আমি ওই ডেলিভারি সংস্থার সাথে যোগাযোগ করলাম এবং তাদেরকে অনুরোধটা জানালাম যে এটা সমাধান করুন আমি তো অনেক আগেই অর্ডার দিয়েছিলাম খাবারের জন্য কিন্তু এতো দেরিতে পৌঁছালো কেন